স্বাস্থ্যসেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রবীণ জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে প্রধানত প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির এই ধরন সমাজ তথা সার্বিকভাবেই দেশের আর্থসামাজিক উন্নয়নের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলবে ক্রমবর্ধমান এই প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো অন্যান্য চাহিদাগুলোকে লক্ষ্য রাখতে হবে পশ্চিম মেদিনীপুর সরকারের সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় সঙ্ঘ উন্নয়ন কর্মসূচির হিউম্যান রাইটস প্রোগ্রামের যৌথ উদ্যোগে একটি গবেষণা পরিচালিত হয়েছে যেখানে প্রবীণ জনগোষ্ঠীর সেবা ও সুবিধাসমেত সঠিক ব্যবস্থাপনা ও প্রবীণ জনগোষ্ঠীর সার্বিক জীবন মান উন্নয়নে বিশেষত প্রবীণদের জন্য বিদ্যমান স্বাস্থ্য ও চিকিৎসা বা ব্যবস্থা এবং প্রচলিতত্ত্ব শিক্ষা কার্যক্রমে বার্ধক্য বিষয়ের অবস্থান মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করা হয়েছে এই গবেষণার মাধ্যমেই বিভিন্ন দরিদ্র ও প্রবীণ জনগোষ্ঠীর জন্য নুন্যতম সামাজিক নিরাপত্তা সহায়তা লক্ষণীয় প্রবীণদের একটি বড় অংশ আর্থিক সমস্যা সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যদিও সরকার প্রবীণদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কিছু উদ্যোগ নিয়েছে যেমন বয়স্ক ভাতা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বিধবা ও স্বামীপরিত্যক্তা মহিলাদের জন্য ভাতা ভিসিঅব ইত্যাদি কিন্তু প্রবীণদের একটি বড় অংশ এই কর্মসূচিগুলোর আওতার বাইরে রয়েছেন প্রবীণদের জন্য অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা ও পেনশন সুবিধা শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ বিশেষ করে যারা কৃষি শিল্প ও অন্যান্য আনুষ্ঠানিক খাদ্যের সঙ্গে নিযুক্ত তাঁরা এই নীতিমালার আওতার বাইরে রয়েছেন বর্তমানে বয়স্ক ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় পল্লী এলাকার প্রবীণেরা শহুরে এলাকার প্রবীণদের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন প্রবীণদের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান বয়স্ক ভাতার পরিমাণও অপ্রতুল তবে সরকারিভাবে প্রবীণেরা প্রতি মাসে যে ভাতা পায় তা তাঁদের কিছুটা হলেও আর্থিক সক্ষমতা ও চাহিদা পূরণ